অনেক দিন ধরে ইচ্ছা ছিল নার্সিং কোর্স করার তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটু খোঁজ খবর নিলাম বিশেষ করে আমার এক বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় অধীনে কম খরচে বিভিন্ন কোর্স করানো হয় ফোনে তার পরে একটু জানতে পারলাম যে ওখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত আর বিভিন্ন জিনিস যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট এগুলো নিয়ে যেতে হবে আমি তাই ওখানে যাই কলকাতার স্লটলেক টুতে এখানে গিয়ে আমার নাম সব নথিভুক্ত করি কারণ আমাদের আশপাশে খুব একটা ভালো শিক্ষাকেন্দ্র নেই ওখান থেকে আমি নথিভুক্ত করার পর কোনো এক জায়গায় ভালোভাবে ট্রেনিং নিয়ে কিছু একটা করার খুব বিশেষ ইচ্ছা ছিল এবার দেখি আশা রাখছি কতটা কী হয়